হ্যাঁ সাহেব আখতার হ্যাঁ বল বলছিলাম আমাদের এখানে ক্ষীরের জন্য একটা লোকের প্রয়োজন তো আপনার কথা শুনলাম যে আপনি নাকি ভালোই করেন তো আপনি কি একটু আসতে পারবেন আমার এখানে ও কামান লাগবে আপনার হ্যাঁ কালকে তো আমাদের দোকান বন্ধ সানডে সোমবারেতে আসলে হবে

লোকেশানটা আমার এই বাসস্ট্যান্ড থেকে দশ কিলো দশ মিনিট হ্যাঁ কান্দি বাস স্ট্যান্ড থেকে দশ মিনিট হেঁটে হাঁটা রাস্তা হেঁটে যেতে পারেন টোটোতেও আসতে পারেন

হ্যাঁ তো বেতনটা কতো কী লাগবে একটু বলে দিন খাওয়া থাকা আর থাকা খাওয়াটা ও তো আপনি কি প্রতিদিন থাকবেন রাত্রে না আপনি বাড়ি চলে যাবেন যাওয়া আসা করবেন না না আমাদের থাকার জায়গা আছে কারিগরদের জন্য জায়গা করা আছে বেশ আপনার যেটা সুবিধা হয় সমস্যা নেই হুম ঠিক